আমি আমার জীবনে কিছু শে গুরুত্বপূর্ণ শিক্ষা বলতে আমি ছোটোবেলায় আবৃত্তি পাঠ করতে শিখেছিলাম আবৃতি পাঠ করতে আমার খুব ভালো লাগে এবং বর্তমান দিনে এই আবৃতি পাঠের যে বিষয়টা সেটা আমাকে আমার জীবনে প্রভাবিত করেছে বলতে কথা বলার ক্ষেত্রে বা বিভিন্নভাবে মানুষকে আনন্দদানের জন্য আমি আবৃত্তি পাঠ করে থাকি এবং মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি যার ফলে কিছুটা হলেও আমি সেখান থেকে উপার্জন করি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বা মঞ্চে কোনও প্রতি কোনও প্রতিষ্ঠান বা সংগঠনের দ্বারা আয়োজিত কিছু অনুষ্ঠানে সেখানে আমি আবৃত্তি কর পাঠ করতে ভালোবাসি মানে করি আর কি তো এটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ পাঠ বলে আমি মনে করি যেটা আমাকে পরবর্তীতে সাহায্য করে চলেছে এবং আগামী দিনেও করবে